বলছি বন্দনাদি বলছ আমি শিখা বলছি বলছি তুমি নাকি মানে মিডিয়ায় কাজ করো ফটো আরে সব তোলো তো বলছি আমি রামজীবনপুরের আমাদের ওই রথের একটা বিরাট বড় মেলা আসছে ওইখানকে কি আসতে পারবে ফটো আরে তুলতে ওই উনিশ তারিখে রথটা খুব দারুণভাবে সাজানো হয় ওই লেগেই তো ডাকছি তোমাকে যে ভালোভাবে একটু রথের সামনে দাঁড়াব সব ফটো আরে তুলবে প্রচুর লোকজন হয় বলছি ফটো যে তুলবে রেটটা কী রকম আছে দেখেশুনে করবে কারণ তোমাদের কাছে আমাদের পাশের বাড়িরই একজন ফটো তুলেছিল বিয়েবাড়িতে এসেছিলে ওই লেগে বলছি যে একটু দেখেশুনে করবে আর ফটোগুলো যেমন মিডিয়ায় আমাদের এই এই রথের ফটোগুলো যেমন মিডিয়ায় আরে চারদিকে একটু দেখানো যায় ঠিক আছে হ্যাঁ বাড়িতে তো অবশ্যই দিতে হবে মিডিয়ায়ও দেবে বাড়িতেও রাখতে হবে কেমন ফটোগুলো উঠলাম সেগুলো তো দেখতে হবে

হ্যাঁ আমাকে সন্ধ্যাবেলা কল করবেন আমি সব বলে দেবো কখন আসতে হবে হুম হ্যাঁ ঠিক আছে